পাখি দেখার জন্য যে কুসংস্কার বা ঐতিহ্য আছে সেগুলো আমি তেমন একটা বিশ্বাস করি না কিন্তু আমি এই প্রসঙ্গে কিছু কথা বলতে চাই যেটা হলো একদিন আমি একটা বন্ধুর বাড়ি গিয়েছিলাম সেখানে গিয়ে বন্ধু আর আমি যখন একসঙ্গে বসে গল্প করছিলাম তখন হঠাৎই একটা শালিক উড়ে আসে আমাদের সামনে বসে তখনই আমার বন্ধু আমাকে বলে যে আজ তুই এক শালিক দেখেছিস দেখবি আজ তোর একটা খুব খারাপ কাটবে তখন আমি ওর কথা বিশ্বাস করিনি কিন্তু ওদের বাড়ি একটা সময় কাটানোর পর আমি একটা মন্দিরে যাই সেখানে গিয়ে দেখি মন্দিরটা বন্ধ রয়েছে এরপর যখন মন্দির থেকে বাড়ি আসি তখন রাস্তায় একটা বাইকের সাথে আমার ধাক্কা লাগে পায়ে কিছুটা কেটে যায় তারপর থেকে আমার সেই দিন খুব খারাপ কাটে তখন আমার মনে হয় যদি দুই দুই শালিক দেখতে পেতাম তাহলে খুব ভালো হতো হয়তো আজকের দিনটা এরকম খারাপ কাটতো না আজকের দিনটা খুব ভালো কাটতো আর আমার সাথে খারাপ কিছু হতো না এছাড়াও বাড়ির ওপর থেকে কাঠঠোকরা পাখি উড়ে ডেকে গেলে নাকি কুটুম্ব আসে সেই কথাটাও আমি প্রথমে বিশ্বাস করতাম না একদিন আমি সকালে হঠাৎই দেখি কাঠঠোকরারা বাড়ির ওপর দিয়ে ডেকে উড়ে যাচ্ছে তারপর দুপুরে দেখি হঠাৎই আমার পিসি আমাদের বাড়ি এসেছে তখন আমি এটা বিশ্বাস করতে শুরু করি এছাড়াও কাককে অশুভ বলে মনে করা হয় কারণ কাকের মধ্যে নাকি ভূত থাকে আর বাদুরকেও রাতে দেখা গেলেও অশুভ বলে মনে করা হয় এছাড়াও আমি শুনেছি যে লক্ষ্মী প্যাঁচা বাড়ি আসলে নাাকি বাড়ির আশেপাশে থাকলে বাড়িতে অনেক কিছু অ শুভ হয় আর বাড়িতে অর্থ আসে